হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ আমি হ্যাঁ আমি শুনলাম ওইদিন ম্যাচ আছে একটা তো তোমরা তো সবই জানো তোমরা তো করো তো তোমরা কয়েকটা জিনিস মনে রেখো একটু ইতিবাচক মনোভাব নিয়ে এগোও ঠিক হবে দেখবে তুমি কি জানতে চাও বলো হ্যাঁ নিশ্চয়ই আমি আছি তোমরা এগিয়ে চলো তোমাদের তো ফিটনেস একদম ভয় পাবে না ভয় পেলে অনেক সমস্যা আসবে তোমরা নিজেদের ফিট রাখো নিজেদের ভাবনাচিন্তাকে ইতিবাচক রাখো দেখবে সবকিছু ঠিক হবে শোনো এই কবাডি ম্যাচের জন্য কয়েকটা জিনিস খুব জানা দরকার সেটা হচ্ছে কখনও নিঃশ্বাসটা ছাড়বে না দমটা বেশি রাখার চেষ্টা করবে সেইজন্য নিজেরা বাড়িতে প্র্যাক্টিস করবে এবং ওই কাবাডি কাবাডি বলাটা একটু বেশি ভালো করে প্র্যাক্টিস করবে সেই সঙ্গে নিজেদের ফিটনেস বজায় রাখো সকালে উঠে এক্সারসাইজ করো সকালে যা যা ফিটনেসের জন্য খাবার দরকার তুমি তো জানোই বা তোমারা জানোই সবাই মিলে সেটাকে রেটচার্ট তৈরি করো দেখবে সবকিছু ঠিক হবে নিশ্চয়ই আমি আছি তোমরা এগিয়ে চলো তোমাদের সাথে আমি থাকবো ওইদিন আমি নিশ্চই যাবো কোনো অসুবিধা নেই তোমরা এগিয়ে চলো এগোতে গেলে যা যা দরকার লাগে তোমরা বলবে তোমাদের যদি তার আগে কোনও যেদিন মনে হয় তোমরা আরেকবার থাকবে সেইদিন প্র্যাক্টিস করবে সেইদিন আমি থাকবো তোমরা তার আগে নিজেরা আলোচনা করে নাও কোনদিন একটু হ্যাঁ তোমরা টিমটা গঠন করে নাও একদিন আমার সঙ্গে আলোচনা করে নাও একদিন ফোনে তারপর সেই একটা দিন ঠিক করে নাও ঠিক করে আমি সেদিন থাকবো সেদিন তোমরা আমার সামনেই একটু প্র্যাক্টিস করে নেবে তোমাদের মনে জোরও বাড়বে আরও অনেক যদি কোনও সমস্যা থাকে সেটা আমি তোমাদের দৃষ্টিতে আনতে পারবো তোমরা নিজেদের ঠিক করে নিতে পারবে আর কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না তোমরা এদিকে যথেষ্টই ফিট এবং যথেষ্ট সবকিছু ভালোভাবেই এগোতে পারো কোনও সমস্যা হওয়ার কথা নয় নিশ্চয়ই মাঝেমাঝে কল করে নিও মাঝেমাঝে যোগাযোগ কোরো তাহলে ঠিক আমি তোমাদেরকে সাহায্য নিশ্চয়ই করবো ঠিক আছে ভালো থেকো